হ্যালো হ্যাঁ দাদা ধান মোটা ধান হচ্ছে যাচ্ছে আপনার বারোশো টাকা যাচ্ছে আর সরু হচ্ছে দেড় হাজার টাকা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার কী ধান লাগবে বলুন সরু লাগবে মোটাও লাগবে তাই তো আর আপনার ধানটা রাখতে গেলে বলতে গেলে আপনার এখন এই একটা পাউডার উঠেছে একটা ট্যাবলেট টাইপের ওই ও দিয়ে রাখতে পারেন বা গোলা করে একটা সিমেন্টের ঢালাই মতন দিয়ে আপনি চাল সাইড দিয়ে রেখে দিতে পারেন ওই যে ধান নষ্ট হবে না ওই যে ট্যাবলেট একটা ট্যাবলেট পাওয়া যাচ্ছে এখন ঠিক আছে ওই ট্যাবলেট রেখে গিলে ধানে পোকাও আসবে না কিছু আসবে না ধান একদম সুন্দর সুন্দর ধান থাকবে ঠিক আছে আমি তাহলে অর্ডারটা লিখে নিচ্ছি আপনি কী ক বস্তা নেবে বলুন হ্যাঁ আমি লিখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখুন ঠিক আছে তাহলে আমি অর্ডারটা আমি লিখে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে ধান যেভাবে বললাম আপনাকে যে কীভাবে রাখলে ভালো থাকবে ওইভাবে রাখতে হবে আপনার ঠিক আছে